বল হ্যাঁ রে কি রে ভাই কেমন আছিস এই চলে যাচ্ছে আমার তো শরীরটা খারাপ ছিলো আমি তাই এক সপ্তাহ পড়তে যেতে পারি নি বলছি তুই আজকে পড়তে যাবি তো হ্যাঁ যাবো আর শোন না আমাদের ওই অভিজ্ঞান কোচিংয়ের যে যে সাবজেক্টগুলো পড়ায় হয়েছে আমি তো যেতে পারি নি তুই আমাকে নোটসগুলো একটু দিস আচ্ছা বলছি আজকে কি পড়া রে আচ্ছা ঠিক আছে তুই যাবি তো আজকে হ্যাঁ দাঁড়াস তাহলে আর বলছি শোন না ইতিহাস পড়তে গিয়েছিলিস ইতিহাস পড়তে যাস নি তাহলে ইতিহাসের নোটসটা তাহলে কার থেকে নেবো কেউ গিয়েছিলো অন্যরা ঠিক আছে আর শোন না অন্যগুলো গিয়েছিলিস শুধু ইতিহাসটা যাস নি তাই তো আচ্ছা আর প্রোজেক্ট দিয়েছিলো প্রোজেক্টগুলো কি করিয়ে দিয়েছে কোচিং থেকে তুই কি শুরু করেছিস প্রোজেক্টগুলো আমাকে একটু বুঝিয়ে দিস বুঝলি আমি তো ঠিকঠাক জানি না তুই গেলে আজকে একটু বুঝিয়ে দিস হ্যাঁ তাহলে সাড়ে চারটে থেকে বললি তাই তো ঠিক আছে চারটের সময় তাহলে দেখা হচ্ছে তুই এই একটু দাঁড়িয়ে দাঁড়াস যেখানে দাঁড়াস আর কি ওখানে দাঁড়াস আমি ওখানে গিয়ে দুজনে একসাথে যাওয়া হবে বুঝলি আচ্ছা ঠিক আছে রাখছি রে